লোকেরা কনেতে বিয়েকে বিভিন্ন উপহার দেয় কেউ শাড়ি দেয় কেউ বা পারফিউম দেয় কেউ ফুলের বোকে দেয় কেউ বা আরো অন্য কিছু জিনিস দেয় এবং না এখানে যৌতুক দেওয়ার প্রচলনটা এখনও দেওয়া হয় সাগাই যৌতুক হিসেবে গয়না দেয় খাট আলমারি ডেসিং টেবিল এই সব দেওয়া হয় লোকেদের বিয়েতে এই সব উপহারও দেয় এবং যৌতুকও দেওয়ার প্রচলন এখনও রয়েছে